পশ্চিমবঙ্গের শিল্প কারুশিল্প ও নৈপুণ্যের কাজগুলিতে বৈধিক সম্পত্তি ও কপি রাইটের সমস্যাকে মোকাবিলা করে নানা রকম আইনের মাধ্যমে এবং লাইসেন্স না থাকলে এইগুলো করা যায় না এবং অনেক ধরনের চুক্তি থাকে সেই চুক্তির দ্বারা এই ব্যবো এই সমস্যাগুলোকে নির্মূল করা যায়